হ্যাঁ বাইক চালানো অত সহজ কাজ হ্যাঁ বাইক চালাতে গেলে অনেক নিয়ম শিখতে হয় হেলমেট হেলমেট নিতে হবে হ্যাঁ গাড়ি আস্তে চালাতে হবে দূরের দিকে তাকিয়ে থাকতে হবে হ্যাঁ ইয়ে দিতে হবে গাড়ির লাইসেন্স সঙ্গে নিতে হবে হুম গাড়ি চালাবি বললেই চালানো তবে বাবা এক কাজ কর তাহলে চ হাওড়া ময়দানে নিয়ে যাই তোকে হ্যাঁ আমার যেদিন ছুটি থাকবে তাহলে দুজনে যাওয়া হবে হ্যাঁ গাড়ি গাড়ি গাড়ি চালানো শিখতে গেলে পিক আপ গিয়ার এসব আগে ভালো করে শিখতে হবে হ্যাঁ আর গাড়ি সকল সময়ে আস্তে চালাতে হবে না হলে অ্যাকসিডেন্ট হলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে ওই আমার ছুটি সপ্তাখানেক পরে হবে পাব ছুটি বাড়ি ফিরে দুজনে যাওয়া হবে ঠিক আছে